হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলছি বলুন এখন তো খোলা থাকছে এখন তো শীতের বেলা এখন রাত দশটা এগারোটা পর্যন্ত কাস্টোমার হচ্ছে এখন খোলাই থাকে যখন রাতে দশটা এগারোটা পর্যন্ত কাস্টোমার থাকে খুলে রাখতে হয় হ্যাঁ ব্যবসা তো আগে একটা লোক চালাচ্ছিলাম ওই ব্যবসা ডাউন খেয়ে গেছিলো তাই জন্য কিছু দিন বন্ধ করে রেখে আবার লোন নিয়ে নিজেই এখন বসছি দোকানটা চালাচ্ছি নিজে হুম আগে লোক নিজে না নিজে না থাকলে নিজে দোকানের লোক নিজের ইচ্ছা মতোন চালাতো খুলতো ঠিক ঠাক বিক্রি করতো না বন্ধ করে চলে যেতো ব্যবসাটা ঝাড় খেয়ে গেছিলো পুরো আবার এখন এই লোন নিয়ে ঠিক ঠাক করে একটু বড়ো করে খোলা হয়েছে তাই জন্যে নিজেই চালাচ্ছি আর এখন দোকানটাও ভালো চলছে কাস্টোমার হচ্ছে হ্যাঁ এখন আমিই চালাই আর কাউকে দিই নি তো বাড়ি যাক তারপর না হয় আবার একজনকে রাখা যাবে কাজের জন্যে হ্যাঁ তারপর লোকের লোকের ভরসার পুরোপুরি ছেড়ে দিলে তারাও তো ঠিক না এখন সবাই নিজেরটা বুঝে কেটে পড়ে নিজে সারাক্ষণ থাকলে নিজের চোখের সামনে হয়তো অন্যজন কর্মচারীরা আছে কিছু করতে পারে না নাহলে তো যে যার মতো নিজের ব্যবসা মনে করে সবাই চালায় না সবাই তার মতোন সবাই হ্যাঁ নিজের ব্যবসার মতোন আজকে এই এই রকমই বিপদে পড়তে হতো না

হ্যাঁ এখন স্ন্যাক্স আইটেম রাখবো ভাবছি এখন না অনেক কাস্টোমারই বলছে চায়ের সঙ্গে তো এখন বিস্কুট টিস্কুট কেক এগুনো সবই আছে আরও স্ন্যাক্স আইটেম বাড়বে দোকানটা আরটু বড়ো করার আরেকজনকে রাখি আরও প্ল্যানিং চলছে অনেক কিছুই গোছানোর আছে হ্যাঁ সারা দিনই তো খোলা থাকে এবার আস্তে আস্তে বাড়াতে হবে কারণ লোক বাড়ছে লোকেরও বিভিন্ন রকমের ডিমান্ড আছে আচ্ছা ঠিক আছে আসুন খোলা আছে ঠিক আছে